আমি সবথেকে ভালো কাজ করেছি জীবনে আমি একজন বৃদ্ধ মহিলাকে একটা গাড়ির হাত থেকে বাঁচিয়েছি যাতে বৃদ্ধ মহিলাটি রাস্তা দিয়ে হাঁটছিলেন তো অনেকবার হর্ন দিয়েছেন গাড়ির যে ড্রাইভার কিন্তু বৃদ্ধ মহিলা কোনো শু কিছুই শুনতে পাচ্ছিলেন না কানের সমস্যার জন্য তো আমি যখন শুনতে পাই তো তারপর আমি তাকে সাইডে নিয়ে আসি এবং বলি যে তুমি কোথায় যাবে বল আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসছি তারপর আমি ওই বৃদ্ধ মহিলাকে তার বাড়ির তে ছেড়ে দিয়ে আসি এটাই আমার জীবনের মনে হয় সবথেকে সবথেকে গর্বিত ও জিনিস যেটা আমি করেছি যেটা আমার মনে হয়েছে জীবনের সবথেকে ভালো কাজ আমি করেছি